প্রযুক্তি এবং ইন্টারনেটের উত্থানের সাথে সাথে বাংলা ভাষার বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে কারণ আমরা ইন্টারনেটে যেভাবে কথা বলি এবং ইন্টারনেট সেটিকে যেভাবে শুনে পরে আমাদের সামনে অনুবাদ করে প্রকাশ করে তা হয় আলাদা রকমের কারণ আমাদের যে চলতি ভাষা ইন্টারনেটের ভাষার সাথে তার কোনো মিল পাওয়া যায় না তাই ভাষার বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায় এই পরিবর্তনের ফলে আমাদের বাংলা ভাষারও বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে